বাংলা ভাষা সময়ের সাথে সাথে অনেকটাই পরিবর্তন হচ্ছে যেমন হচ্ছে এখন স্কুল বা কলেজে গিয়ে কোন ফর্ম ফিল আপ করার থাকলে সেটা এখন ইংলিশ অথবা সাইবার ক্যাফে গিয়েও কোন ফর্ম যে কোন করলে এখন ইংলিশ কিংবা এখন কারোর সাথে কথা বলতে গেলেও এখন হিন্দি কিংবা ইংলিশ এসব করে আমাদের বাংলা ভাষা অনেকটাই পরিবর্তন হতে চলেছে